পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে যে উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে তাতে করে প্রযুক্তি এবং অনলাইনের যে মেথড সে মেথডে মানুষ বা সে ছাত্র ছাত্রীরা এখন অনেক বেশি রপ্ত হয়ে গেছে এখন মানে এই এই যে অনলাইন মোড এইটাকে অনেক বেশি রপ্ত করার পিছনে আমাদের কোভিড সিচুয়েশান তো কোভিড সিচুয়েশানে আমাদের ছাত্র ছাত্রীদের পড়াশোনার মূল মাধ্যমটা ছিলো অনলাইন সেখান থেকে আজকে কোভিড সিচুয়েশান অনেকটাই অনেকটা মানে কেটেই গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ছাত্র ছাত্রীরা অনলাইন মোডে শিক্ষা নিচ্ছে খুব সুন্দরভাবে এবং তাতে আরেকটা সমস্যার জায়গা অনলাইন মোডে শিক্ষা পরিচালনা করার ক্ষেত্রে যে সমস্যা সেটা হচ্ছে আমাদের গ্রামবাংলা এবং প্রান্তিক যে জায়গাগুলো রয়েছে সেখানে আপনার ওই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে একটা বাড়িতে হয়তো একটা অ্যান্ড্রয়েড মোবাইল বা সেট রয়েছে ছাত্র ছাত্রীরা যার মাধ্যমে পড়াশোনাটা করবে অনলাইন মোডে তো বাবা নির্দিষ্ট জীবিকার সঙ্গে যুক্ত উনি সকালবেলা উঠে হয়তো ওনার অ্যান্ড্রয়েড সেটটিকে নিয়ে বেরিয়ে চলে গেলেন ছেলেরা যে মোডে যে পড়াশোনা সেখান থেকে সেই ছাত্র ছাত্রীরা বঞ্চিত হচ্ছে তো সবার আগে আমাদের এই অনলাইন মোডে শিক্ষাটাকে আরও বেশি প্রসারিত করতে হলে সবার আগে নেট সিস্টেম সেই সঙ্গে অ্যান্ড্রয়েড ফোনের যে প্রসারতা সেটাকে ঘটাতে ঘটাতে হবে এবং সেটা ঘটাতে পারলেই অনলাইন মোডের যে শিক্ষা সে শিক্ষাটা আমরা সফলভাবে প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছে পৌঁছে দিতে পারবো